আমাদের উঠানেও বাগান আছে ঘরের ছাঁচিতে কিছু গাছপালা দেওয়া হয় ফুলের গাছ বিশেষত তাছাড়া ঘরের পাশে রয়েছে বিভিন্ন রকমের সবজির গাছ টোমাটো লাউ কুমড়ো পুঁই শাক এবং ফুলের গাছও তার সাথে রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা পাশে একটা কাঠগোলাপও রয়েছে তাছাড়া বাড়ির পুকুর পাড়ে ও একটা বড়ো বাগান রয়েছে আমাদের তাতেও বিভিন্ন রকমের শাক সবজি রয়েছে এখন শীতকাল আর এই শীতকালে সিজেনাল যে শাক সবজিগুলো যেমন ফুলকপি বিটকপি গাজর পুঁই শাক পালং শাক নোটে শাক সরষে গাছ এরকম আরও বিভিন্ন শাক রয়েছে ধনে পাতা তো রয়েছে বাড়ির পুকুর পাড়ের ওই বাগান ছাড়াও বাগানের পাশে দশ কাঠা জমি রয়েছে সেই জমিতেও আমরা বাগান করি বীজ থেকে বিভিন্ন রকমের চারা তৈরি করা হয়েছে টোমাটো পুঁই শাক মূলা গাজর ধনে পাতা পালং শাক এগুলো বীজ থেকে তৈরি করা হয়েছে তৈরি করে ওই বাগানের বিভিন্ন জায়গাতে রোয়া হয়েছে এবং সেই গাছগুলো এখন খুব সুন্দরভাবে হয়েছে আমি এভাবেই বাগান করি